হ্যাঁ হ্যাঁ ভালো আছি হ্যাঁ বলো দাম তো ওই দুশোয় তিরিশ তিরিশ

এখন তো আর নাগপুর রুটের মাল আসে এখন তো খরচ খরচা একটু বেশি হয় ওপর পথ দিয়ে আসে তো না না ও সব কম্পানির

আরও আছে অজন্তা আছে খাদিমসের আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না সাতশো আটশোর নিচে আসবে না না তাহলে ওরটা কম্পানির হবে না হ্যাঁ হ্যাঁ তো মিঞা দুশো তিরিশের ওই ওটা দেখাবো না আরও কমে দেখাবো হুম তা ঠিক আছে তাহলে রাখলাম তাহলে